হ্যালো এটা কি যোগেশগঞ্জস ভাই ভাই রেস্টুরেন্ট থেকে বলছেন আচ্ছা আপনাদের ওখানে বিরিয়ানি পাওয়া যাবে আজকে আমি গোবিন্দবাটি থেকে বলছি এই যে গোবিন্দবাটি মধ্যপাড়া আচ্ছা দাদা যদি বিরিয়ানিটা আসকে হয় তো আমাদের এখানে আচ্ছা পাঠাবেন বেশ কিছু দশ বারো প্লেটের মতো না না চিকেনটা হলে হবে মটন লাগবে না আর রোল টোল কি পাওয়া যেতে পারে হ্যাঁ হ্যাঁ না ভেজ না ভেজ না এগরোল এগরোলটাই চলে বেশি এখানে আর সঙ্গে কিছু পকোড়া পাঠাবেন আর